চলচ্চিত্র একপ্রকারের দৃশ্যমান বিনোদন মাধ্যম চলচ্চিত্র চলমান চিত্র তথা মোশন পিকচার থেকে চলচ্চিত্র শব্দটি এসেছে এটি একটি বিশেষ শিল্প মাধ্যম বাস্তব জগতে এই চলমান ছবি ক্যামেরার মাধ্যমে ধারণ করে বা অ্যানিমেশনের মাধ্যমে কাল্পনিক জগৎ তৈরি করে চলচ্চিত্র নির্মাণ করা হয় চলচ্চিত্রের ধারণা অনেক পরে এসেছে ঊনবিংশ শতকের শেষ দিকে আর অ্যানিমেশনের চিত্রের ধারণা এসেছে আরও পরে বাংলা চলচ্চিত্রের প্রতিশব্দ হিসেবে ছায়াছবি সিনেমা মুভি বা শিল্প শব্দ ব্যবহিত হয় আমার ভারতীয় সঙ্গীত চলচ্চিত্র সম্পর্কে যেটুকু ধারণা আছে সেটা হচ্ছে চলচ্চিত্র একটি ধরন যাতে চরিত্রগুলি কিছু গান গাওয়ার মাধ্যমে বর্ণনামূলক কাহিনিতে সংযুক্ত করা হয় সঙ্গীতগুলির ব্যবহার করা হয় মূল কারণ হয়ে থাকে কাহিনিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া বা চিত্রকারের মাধ্যমে মধ্যকার চিত্রকারগুলিকে সুসংহত গঠন করা এই ধরনের মধ্যে আরেকটি উপধরন আছে যার নাম সঙ্গীতধর্মী কমেডি এতে সঙ্গীত নৃত্য এবং সাধারণ গল্পকাহিনির সাথে রঙ্গরস যুক্ত করা হয় সঙ্গীতধর্মী চলচ্চিত্র হচ্ছে মূলত মঞ্চসঙ্গীতের চলচ্চিত্র রূপ চলচ্চিত্র এবং অন্ত সঙ্গীতের মাধ্যমে প্রধান পার্থক্য হচ্ছে চলচ্চিত্রে বিভিন্ন রকম পটভূমি চিত্র উপস্থাপন করা হয় যা মঞ্চে উপস্থাপন করা অবাস্তব তবুও সঙ্গীতধর্মী চলচ্চিত্রের মধ্যে মঞ্চসঙ্গীতের কিছু উপাদান সক্রিয়ভাবে উপস্থাপনা করে যেমন এ ধরনের চলচ্চিত্র চরিত্রগুলি মাঝে মাঝেই সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা হয় যেন তার সামনে কোনো দর্শক আছে যাকে সে অভিনয় করে দেখাচ্ছে এ ক্ষেত্রে চলচ্চিত্রের দর্শকও মঞ্চের দর্শকের মতো সরাসরি দর্শন ভূমিকা পালন করে আমার প্রিয় অভিনেতা যদি বলেন তা আমার প্রিয় অভিনতা উত্তম কুমার এবং আমার প্রিয় অভিনেত্রী সুচিত্রা সেন এদের দুটো গান আমার খুবই ভালো লাগে কিশোর কুমারের গাওয়া গানের আমার খুব ভালো লাগে উত্তম সূচিত্রার নীড় ছোট ক্ষতি নেই এবং এই পথ যদি না শেষ হয় এই গানগুলি আমি যখন সময় পাই আমি শুনি কিশোর কুমার সম্পর্কে কিছু বলছি কিশোর কুমার চৌঠা আগস্ট জন্মগ্রহণ করেন উনিশশো ঊনত্রিশ সালে তিনি ছিলেন ভারতীয় গায়ক গীতিকার সুরকার অভিনেতা চলচ্চিত্র পরিচালক নৃত্যকার এবং রেকর্ড প্রযোজক সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়িক হিসাবে বিবেচিত হন কিশোর কুমারের চার অদ্ভূত কাহিনি কিশোর কুমার জন্ম হয়েছিল চৌঠা আগস্ট আবার সময়ও ছিল চারটের সময় এবং তিনি মায়ের চতুর্থ সন্তান তিনি জীবনে চারটি বিয়েও করেন চলচ্চিত্র জীবনের পাশাপাশি তিনি বাংলার চলচ্চিত্রে অভিনয়ও করেন চারটি এর পাশাপাশি তিনি বেশিরভাগ কাজগুলি মূলত রাহুল দেব বর্মণ এবং বাপি লাহিড়ী সঙ্গীত পরিচালনা করেছেন ভারতীয় সঙ্গীত ইতিহাসে কিশোর কুমার হলেন এক উজ্জ্বল নক্ষত্রের মতো